কাজের জায়গায় কোনো কঠিন পরিস্থিতিতে আমি প্রথমে ঠান্ডা মাথায় ভাবি এবং কাজটি কীভাবে সহজ করে তোলা যায় তার উপর নজর দিই